হ্যালো আমি সুলেখা দাস বলছি দাদা আপনার যে ক্যাবটা বুক করেছিলাম আমি কুচবিহার যাবো বলে আমি না কুচবিহার যেতে পারছি না ওটা ক্যান্সেল করছি কারণ আমার বাড়িতে লোক এসে পড়েছে তো তাই অতএব আপনাকে যে অ্যাডভান্স পেমেন্টটা দিয়েছিলাম সেটা যদি আমাকে ফেরত দিতেন হ্যাঁ হ্যাঁ ফোনপেতেও দিতে পারেন বা গুগল পে কি আপনার ফোনপে নেই তাহলে এক কাজ করবেন কালকে আমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছি সেটা ব্যাংকের মাধ্যমে সরাসরিও দিয়ে দিতে পারেন তা না হলে তো আপনার আসতে হবে এসে আমার বাড়িতে দিয়ে যেতে হবে আমি আপনাকে কোথায় পাবো হ্যাঁ অন্য কারো ফোনপে দিয়ে দিলেও হবে গুগল পেও দিয়ে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি আমার টাকাটা অবশ্যই একটু পাঠিয়ে দিলে খুব উপকৃত হতাম কারণ আমি তো যেতে পারলাম না অন্য সময় যখন যাবো অবশ্যই আমি আবার বুক করবো ঠিক আছে তাহলে আপনি ফোনপেতে দিয়ে দেন রাখছি